ভারতের মধ্যে অনেক ব্যান্ডই আছে তার মধ্যে সব থেকে বিখ্যাত ব্যান্ড হচ্ছে ফসিলস এবং এছাড়াও আমার ভালো লাগে দা লোকাল এবং ফসলসের মধ্যে সব থেকে ভালো জনপ্রিয় গান হচ্ছে আরও একবার এবং ফসিলসের তার লোকাল ট্রেনের মধ্যে হচ্ছে ছুলো এইসব গানগুলি পছন্দ করি কারণ ফোকা ফসলসের গানের মধ্যে আলাদা জোশ থাকে এবং সেই জোশ গানের চরিত্রকে আলাদাভাবেই নির্ভর করে এবং তার লোকাল ট্রেনের মধ্যে একটা আবেগপ্রবণ থাকে যা যে গানগুলির মধ্যে সবাই নিজের স পছন্দ ভালোবাসা সেখানে খুঁজে পায় তো আমি আমার সব থেকে পছন্দের ব্যান্ড হচ্ছে ফসিলস এবং তার পছন্দের গান হচ্ছে আরও একবার